আমি মনে করি অতিরিক্ত জ্বালানী ব্যবহার পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর কেননা অনেক মানুষের নিশ্বাস নিতে প্রবলেম হয় যানবাহন চললে অনেক অনেক জ্বালানী ব্যবহার পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর পেট্রোলের দাম বৃদ্ধি ইর জন্য আমরা অনেক সময়ও বাইক নিয়ে অনেক দূর যেতে পারি না আগে যেমন দাম কম ছিলো তখন এদিক সেদিক ঘুরতাম অঅনেক দূর দূর যেতাম কোনো বিপদে আপদে পড়লে হঠাৎ চলে যেতাম বা কোনো জায়গায় বন্ধুরা ডাকলে ঘুরতে যাওয়া যেত কিন্তু এখন পেট্রোলের দাম বৃদ্ধির জন্য আমরা সেই সব জিনিস এখন আর করতে পারি না বাইক নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারি না বাইক নিয়ে সব সময় বাইক চালাতে পারি না কোনো দরকার পড়লে আমরা বাইক নিয়ে হুট হাট যেতে পারি না তেলের দাম বৃদ্ধির জন্যই